আমার নেওয়া সবচেয়ে আরামদায়ক ছুটি হচ্ছে পুজোর ছুটি এটা এতো প্ররোচিত ছিল কারণ হচ্ছে গিয়ে এই ছুটিটায় শুধু খাওয়া দাওয়া ঘুমাও মজা করো আর কোনো সমস্যা নেই টেনশান নেই এই এই কটা দিন আমার খুবই মানে মজা লাগে একদম আর কোনো কিছু করতে হবে না চিন্তা ভাবনা নেই খাও দাও ঘুমাও আর মজা করো বিভিন্নভাবে প্ল্যান করো কী কী খাওয়া যায় বা কী ঘোরা যায় এরকম আর কি সেটা আমার খুবই ভাল লাগে নিজেকে একদম বেশ চার্জ লাগে নিজেকে একদম পুরো পুনর্জীবিত করে তোলা যায়